আমার বাড়ি মামদপুর আমি মামদপুর থেকে ঘাঁটাল যাবো আমার পরিবারে হচ্ছে চারজন ফ্যামিলি চারজনকে নিয়ে যাবো তো সকাল নটায় বেড়াবো তাই আমি তোমার কাছে অনুরোধ করবো গাড়ির ভাড়া কত